হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন কী দরকার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি তো বিকেলবেলা এসেছিলেন আপনার মা বাবাকে নিয়ে এসেছিলেন বলুন কী সমস্যা হয়েছে কি বলছেন দিদি এইভাবে কি হবে আপনি তো জামাটা ভালো করে দেখলেন এমনকি ট্রায়ালও দিলেন তখন কি আপনি দেখতে পান নি আর আমাদের এখানে তো ব্র্যান্ডেড মালই তো তৈরি হয় এমনকি বিক্রিও হয় কি করে এটা সম্ভব দিদি দেখুন দিদি দেখুন দিদি কাঁচরাপাড়ার মধ্যে কিন্তু এই আমার একটাই জামাকাপড়ের দোকান আছে যেখানে হচ্ছে নামকরা এমনকি বাইরে হাওড়া বসিরহাট বনগাঁ থেকেও মানুষ কেনাকাটা করতে আসে কিন্তু কোনোদিন তো এরকম অভিযোগ শুনি নি কিন্তু আপনি যে বলছেন এমন করে কিন্তু এটা কি সত্যিই কি এরকম ঘটনা ঘটেছে কিন্তু দিদিভাই এরকম তো দেখুন দিদি বার বার যদি একটা কাস্টমার এসে সব জামাকাপড় যদি খোলে তাহলে তো আমরা তো গোছাতে গোছাতেই আমাদের সময় চলে যাবে আপনি এরকমই জামা ট্রায়াল দিয়েছিলেন এবারে আপনি বললেন যে ভেতর থেকে নেবেন সেই জন্য আমি বললাম যে ভেতর থেকে আপনাকে বার করে দিলাম কিন্তু এই রকম তো কোনো দিন অভিযোগ আমার দোকানে আসে নি আচ্ছা ঠিক আছে আপনি যখন এত করেই বলছেন আমার দোকানের তো নাম খারাপ হবে ঠিক আছে আপনি তাহলে কালকে দশটার সময় চলে আসুন আপনার জামাকে আমি এক্সচেঞ্জ করে দেবো তাহলে ঠিক আছে আচ্ছা রাখছি তাহলে